আমার কাছাকাছি পর্যটন জায়গা বলতে আছে আমি আমার জায়গা হচ্ছে আসানসোল আসানসোলের কাছাকাছি পর্যটন জায়গা বলতে মাইথন ড্যাম জয়চন্ডি পাহাড় শুশুনিয়া পাহাড় ইত্যা ইত্যাদি এগুলি হল পর্যটকদের জন্য প্রচণ্ড আকর্ষণ জায়গা এবং এখানে পর্যটন করতে আসার জন্য খরচও তেমন কিছু নয় মানুষ অত্যন্ত কম খরচের মধ্যে মোটামোটি দু তিন দিনের মধ্যে ভালো করে ঘুরে চলে যেতে পারে এখানে যেমন খা এখানে পর্যটন করতে খাবার খরচ মোটামোটি এক হাজার থেকে দু দু হাজার টাকার মতো হতে পারে ভ্রমণ খরচ দেড় হাজার টাকার মতো এবং থাকার খরচ পাঁচ হাজার টাকা এবং কেউ যদি চান বিনোদনমূলক কার্যকলাপ বা কিছু করতে সেক্ষেত্রে দু থেকে তিন হাজার টাকা অর্থাৎ মোটামোটি দশ থেকে বারো পনেরো বা কুড়ি হাজার টাকার মধ্যে এই জায়গাগুলি সম্পূর্ণ ভালো করে পর্যটন করা সম্ভব